আমি কখনো ইউ এফ ও লক্ষ্য করিনি তবে এলিয়ান সম্মন্ধে কিছুটা কাল্পনিক ধারণা আছে যেটা অন্য জগৎ থেকে অর্থাৎ অন্য গ্রহর থেকে আসা বুদ্ধিমান জীব এবং এটা এখনো কাল্পনিক বিজ্ঞান এখনো সেটাকে প্রমান করতে পারেনি আম আমাদের দেখা চোখে বিভিন্ন জীব জীবাণু ভাইরাস এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিন্তু এলিয়ান সম্মন্ধে এখনো আমরা কাল্পনার জগতেই আছি